আমার এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সাম্প্রতিক উন্নয়নের বিষয় এ আমার আমার যা মনে হয় অনেক আরও উন্নতি দরকার যেমন অনেক আগের তুলনায় এখন মানুষের রোগ অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে আমাদের আরও অনেক বড়ো একটা হাসপাতাল দরকার যেখানে যেখানে আরও অনেক ডাক্তার দরকার এবং চিকিৎসা আর চিকিৎসা সুবিধা কেন্দ্রগুলিকে আরও বড়ো করা দরকার এবং আরও অ্যাডভান্স আরও উন্নতি করা দরকার কারণ আমাদের দৈনন্দিন জীবনে এখন যেমন আগে মানুষ গ্রাম অঞ্চলে তো এখন সেরকম কোনও সুবিধা এখনও আসে নি সেক্ষেত্রে বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক রকম সুবিধা আরও দরকার বিশেষ করে বিশেষ করে হাসপাতালের ক্ষেত্রে যেখানে হ্যাঁ চিকিৎসা সুবিধা কেন্দ্র থাকবে তারপর অনেক আরও ডাক্তার থাকবে এবং অবকাঠামো জিনিসগুলোও থাকবে যেই ক্ষেত্রে যে যে ক্ষেত্রে গ্রাম অঞ্চল অনেক এগুলোর অন সুবিধা থেকে পিছিয়ে রয়েছে শহর অঞ্চলে এগুলোর দিক থেকে অনেক এগিয়ে আছে তো আমার উন্নয়নের ক্ষেত্রে সবথেকে পোথমে অবকাঠামো ডাক্তার ও চিকিৎসা সুবিধা কেন্দ্রগুলোকেও বাড়ানো উচিত বিশেষ করে গ্রাম অঞ্চলে